আমাদের গ্রামীণ এলাকায় মিডিয়ার ভূমিকা অপরিসীম মিডিয়া এখানে জনমতকে বিভিন্নভাবে প্রভাবিত করে এখানে আমাদের গ্রামীণ এলাকায় শিক্ষা এবং সাংস্কৃতিক মানের উন্নয়ন ঘটাতে যেমন বিভিন্ন ছাত্র ছাত্রী তারা মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিকে এইটটি কি নাইনটিন পারসেন্ট নাম্বার পেলে তখন মিডিয়া তাদেরকে উৎসাহিত করে এবং তাদের কাছে আসে বিভিন্ন রকম তথ্য আদান প্রদান করার জন্য এবং তাদেরকে একটা ভালো শিক্ষা বিস্তারের জন্য তাদেরকে বিভিন্ন অনুপ্রেরণা দিয়ে তাদের পাশে দাঁড়ান আর বিভিন্ন প্রতিক্রিয়া পালন করে থাকেন তাই এক কথায় বলতে গেলে গ্রামীণ এলাকায় মিডিয়ার ভূমিকা অপরিসীম এখানে শিক্ষা এবং সংস্কৃতির মান উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নয়ন সমস্ত কিছুতে মিডিয়ার ভূমিকা অপরিসীম